আমার প্রিয় খাবার বলতে সর্বপ্রথমে বোঝাবো মাংস ভাত মাংস আমি ভীষণ ভালো পছন্দ করি মুরগির মাংস বা পাঁঠার মাংস নিজের হাতে মাংস রান্না করে গরম গরম মাংস ভাত খেতে আমি খুব ভালোবাসি